আমার অনেক দিন হল ছবি আঁকা ছবি আঁকার জন্য আমি কিছুগুলি স্কিল এই সময়ে অনেক শিখেছি যেগুলোর মধ্যে কয়েকটি হল গ্রেড মেথড তারপরে যেকোনো ছবিকে আঁকার জন্য তাকে যে প্রাথমিক চিহ্নে প্রাথমিক আকারে ভাঙা এইটা একটি এমন কৌশল যেটা আমার শিখতে অনেক সময় লেগেছে কিন্তু ওইটা শিখে নিয়ে আমি অনেক লাভও পেয়েছি এগুলি শেখার অনেক বেশি কারণ হল ইউটিউবে অনলাইনে আমি শিখেছিলাম ড্র লাইক এ সার তারপরে স্কট ক্রিসচান সাওয়া এইরকম কয়েকটি ইউটিউবারকে দেখে নিয়ে আমি অনেকটাই ড্রয়িঙের সম্বন্ধে আইডিয়া পেয়েছি ছবি আঁকার সম্বন্ধে আইডিয়া পেয়েছি